হ্যাঁ বলুন

হুম কবে যাবেন বলুন আচ্ছা সামনের দিকে দেখুন এমনিতে তো অনেকটা লেট করে ফেলেছেন আজকে তো আপনার ষোলো তারিখ হয়েই গেল তো আমি দেখছি সামনের দিকে সিট পাওয়া যায় কিনা তা আপনারা চারজন যাবেন বললেন তাই তো

হ্যাঁ হ্যাঁ অবশ্যই সেরকম দেখে ব্যবস্থা করে দেব এবার তো বুঝতেই পারছেন অনেকটা দেরি করে ফেলেছেন তো আমি দেখছি অবশ্যই চেষ্টা করব সামনে হুম আচ্ছা হ্যাঁ অবশ্যই অবশ্যই অবশ্যই দেখে নেব তো আপনারা ছাব্বিশ তারিখে যাবেন বলছেন তাই তো আর আমি তাহলে আপনাদের অনলাইন টিকিট করে দিচ্ছি আপনাদের আমি ফোনে ম্যাসেজ দিয়ে দেব আপনাদের টিকিট যেটা বুক হয়ে যাবে ঠিক আছে হ্যাঁ আপনাদের এই নম্বরে হোয়াটসঅ্যাপ আছে তো আচ্ছা তাহলে আমি হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব আর আপনারা পেমেন্ট ও আমাদের কিন্তু টিকিট বুক করে নিলে ওই দিনই পেমেন্ট করতে হবে আচ্ছা আমারটাতে আপনি জি পেই করে দেবেন মানে গুগল পেই করে দেবেন তাহলেই সুবিধা হবে এক এক জনের দিল্লি যাবেন ধরুন আটশো সাড়ে আটশো এরকম আছে আবার ফ্রন্টের দিকে আপনারা সিট নেবেন বলছেন ওটা সাড়ে আটশো পড়ে যাবে হ্যাঁ আমি টিকিট আপনাদের যেমন চারটে টিকিট কাটা হবে টিকিটেই ওটার ফুল ব্যালেন্স লিখে দেওয়া হবে যে এই টাকাটা লাগবে ওটা দেখেই আপনি পেমেন্ট করে দেবেন হ্যাঁ তাহলে আমি ওটা ইয়ে করে আপনার আপনাকে পাঠিয়ে দেব হ্যাঁ হ্যাঁ আপনাকে আমি টিকিট হ্যাঁ হ্যাঁ একদম একদম ঠিক আছে আমি তাহলে আপনাকে জানিয়ে দিচ্ছি হুম হ্যাঁ ঠিক আছে